পুরুলিয়ার একটি আকর্ষণীয় স্থান হচ্ছে পুরুলিয়ার কাশীপুর ব্লকের মধ্যে অবস্থিত কাশীপুরের রাজধানী অর্থাৎ একসময়ে এটি ব্রিটিশ শাসিত ভারতের নীলমণি সিং দেবের রাজধানী ছিল পুরুলিয়ার কাশীপুরে এখনও রাজবাড়িটি রয়েছে সেখানে অনেকেই বিভিন্ন তথ্য দেখে বা বলেছেন যে সেই রাজার একমাত্র মেয়ে ছিল ভাদু যা দেখতে খুবই সুন্দরী এবং ভাদুর কিছু দৈবশক্তি ছিল বলে অনেকে অনুমান করে বা ভাদু একমাত্র রাজার মেয়ে ছিল তার অকালমৃত্যুর পর পুরুলিয়া জেলার মানুষ সেই ভাদুকে সবার মেয়ে বা পুরুলিয়ার মেয়ে হিসাবে পরিচিতি দিয়ে ভাদু পরবের সূচনা করে তখন থেকেই মনে করা হয় যে পুরুলিয়াতে ভাদু পরব করা হয় এইরকম অনেক গল্পই রয়েছে যেটি পুরুলিয়ার ইতিহাসকে সমৃদ্ধ করেছে পুরুলিয়ার বিভিন্ন ঘটনা যেমন তাদের করম পূজা কীভাবে এসেছে তাদের করম গাছকে কেন্দ্র করে বা টুসু যে তাদের মেয়ে টুসুকে কীভাবে তারা পূজা করে বা তার কীভাবে মান্য করে মেয়ে হিসাবে এ ধরনের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যা পুরুলিয়ার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে পুরুলিয়ার বিভিন্ন ঐতিহ্য সংস্কৃতি ঐতিহ্যযুক্ত জায়গা রয়েছে যেমন দেউলঘাটা বা এইরকমই আরও অনেক জায়গা রয়েছে যেখানে পুরুলিয়ার রাকাব জঙ্গলে যেমন রাকাব বা অযোধ্যা পাহাড়ের উপরেও কিছু স্থান রয়েছে যেগুলোকে সাংস্কৃতিক বা সংস্কৃতিযুক্ত জায়গা বলে পুরুলিয়াকে সমৃদ্ধ করার জন্য উল্লেখ করা যায়